পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর আধিপত্য রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের একটি সংসদীয় ব্যবস্থার মাধ্যমে শাসিত হয় সর্বজনীন ভোটাধিকার বাসিন্দাদের দেওয়া হয়েছে সরকারের দুটি শাখা রয়েছে আইনসভা পশ্চিমবঙ্গ বিধানসভা নির নির্বাচিত সদস্য এবং বিশেষ পদাধিকারীদের নিয়ে গঠিত যেমন স্পিকার এবং ডেপুটি স্পিকার যারা সদস্যের দ্বারা নির্বাচিত হন স্পিকারদের উপস্থিতিতে বিধানসভার বৈঠকগুলি স্পিকার বা ডেপুটি স্পিকার দ্বারা সভাপতি করা হয় বিচার বিভাগ কলকাতা হাই কোর্ট এবং নিম্ন আদালতের একটি ব্যবস্থা নিয়ে গঠিত নির্বাহিত কর্তৃত্ব মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের ওপর ন্যস্ত থাকে যদিও সরকার প্রধান হলেন রাজ্যপাল রাজ্যপাল হলেন ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত রাষ্ট্রপ্রধান বিধানসভার সংখ্যা গরিষ্ঠ দল বা জোটের নেতাকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন এবং মন্ত্রী পরিষদ মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন মন্ত্রী পরিষদ আইনসভায় রিপোর্ট করে বিধানসভার দুশো পঁচানব্বই জন সদস্য বা বিধায়ক অ্যাংলো ইণ্ডিয়ান সম্প্রদায় থেকে মনোনীত একজন সহ অ্যাসেম্বলিটি এককত বিশিষ্ট অফিসের মেয়াদ পাঁচ বছরের জন্য চলে যদি না মেয়াদ শেষ হওয়ার আগে বিধানসভা ভেঙে দেওয়া হয় পঞ্চায়েত নামে পরিচিত সহায়ক কর্তৃপক্ষ যার জন্য স্থানীয় সংস্থার নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হয় স্থানীয় বিষয়গুলো পরিচালনা করে রাজ্যটি লোকসভায় বিয়াল্লিশটি আসন দেয় এবং ভারতীয় সংসদের রাজ্যসভার ষোলোটি আসন পশ্চিমবঙ্গের রাজনীতি ইতিহাস এই অঞ্চলের প্রাথমিক হিসাবে ভারতীয় সাম্রাজ্যের উত্তরাধিকার অভ্যন্তরিত কোন্দল এবং আধিপত্যের জন্য হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে সংঘর্ষ দেখা যায় প্রাচীন বাংলা বেশ কয়েকটি প্রধান জনপদের বা রাজ্যের স্থান ছিল যখন প্রাচীনতম শহরগুলি বৈদিক যুগের ছিল সেই অঞ্চলটি মৌর্য ও গুপ্তসহ বেশ কয়েকটি প্রাচীন প্রি প্ল্যান ভারতীয় সাম্রাজ্যের অংশ ছিল এই আঞ্চলিক রাজ্যগুলির একটি ঘাঁটিও ছিল দৌড়ের গো দুর্গ গৌড় সাম্রাজ্য বৌদ্ধ পাল সাম্রাজ্য এবং হিন্দু সেন সাম্রাজ্যের রাজধানী হিসাবে কাজ করেছিল তেরো শতকের পর থেকে আঠেরো শতকে ব্রিটিশ শাসনের শাসনের শুরু পর্যন্ত এই অঞ্চলটি বেশ কয়েকটি সুলতান শক্তিশালী হিন্দু রাজ্য এবং বারো ভুঁইয়া জমিদারদের তারা শাসিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়া কোম্পানি এই অঞ্চলে তাদের দখল নিশ্চিত করে এবং কলকাতা বহু বছর ধরে ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে কাজ করে ব্রিটিশ প্রশাসনের সাথে প্রাথমিক এবং দীর্ঘায়িত এক্সপোজের ফলে পশ্চিমা শিক্ষার প্রসার ঘটে যা এই অঞ্চলের বিজ্ঞান প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সামাজিক সংস্কারের উন্নয়নে পরিণত হয় যা বাঙালি রেনেসাঁ নামে পরিচিত হয় বিশ শতকের গোড়ার দিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রস্থল ঊনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতার সময় বাংলাকে ধর্মীয় পথ ধরে দুটি পৃথক সন্ত্রাসকে বিবস্ত্র করা হয়েছিল যেগুলি হলো পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য এবং পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ যা স্বাধীন বাংলাদেশ হয়ে ওঠে